আমাদের স্কুলে এখন অবশ্যই লাইব্রেরি আছে কেননা আমরা যে সময়ে পড়েছি সেই সময়ে স্কুলে কোনও লাইব্রেরি ছিল না সুতরাং আমাদের বাইরে থেকে বই নিয়ে বা ক্লাসে যাস কিছু পড়ানো হতো সেটাই আমরা পড়তাম কিন্তু এখনকার যুগে স্কুলে অবশ্যই লাইব্রেরি আসে এবং আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা আসে তারা অবশ্যই সেখান থেকে বই নিয়ে পড়াশুনো করে এবং ঘরের তারা সেই বই আনে এনে পড়াশুনো করে আমি ছোটোবেলায় স্কুলে বিভিন্ন ধরনের গল্পর বই বিভিন্ন মজার হাসির বই অনেক কিছুই আমি পড়েছি আমি বিভিন্ন ধরনের উপন্যাসও পড়েছি